আমার কাছে কিছুদিন হল একটি হেডফোন কিনেছি এবং মনে হল সবার কাছেই আছে সবাই বলে যে এতে বিরাট সুবিধা আমার তাই মনে হল যে আমি তাহলে হেডফোনটা কিনেই দেখি কী সুবিধা তো এই যে সপ্তাহখানেক আমি হেডফোনটা ব্যবহার করছি এতে দেখছি বাইরে বেরনোর সময় ফোনটা হাতে হাতে নিয়ে না ঘুরে যদি ফোনটা ধরে ব্যাগে রেখে দিয়ে আমি সাইকেল বা স্কুটি চালাই তাহলে আমার কোনও অসুবিধা হয় না কেন এখন বাচ্চাকে আনতে স্কুলে যেতে হয় বা নানান রকম কাজেও নিজের দিকেই বেরাতে হয় সবসময় তাই একটা হেডফোন ব্লুটুথ হেডফোন বিশেষ করে খুবই দরকার বলে আমার মনে হয় নানান কাজে এবং খুব সমস্যার সম্মুখীন হয়ে না হয়ে হাত ছেড়ে ফোন ধরতে না গিয়ে এই ব্লুটুথ হেডফোনে যে ফোন ধরা যায় এর জন্য মানুষ আগের থেকে অনেক বেশি সুবিধা পেয়েছে তাই আমার অভিজ্ঞতায় মনে হয় যে এই হেডফোনের ক্ষেত্রে ইতিবাচক দিকটি খুব আমাকে ভালো লেগেছে